আমি আপাতত কোনো রান্নার ক্লাস এখন পর্যন্ত নিই নি তো আমি রান্নার ক্লাস আমার নেওয়ার দরকারই পড়ে নি কারণ আমার বাড়িতে আমার মা আমার ঠাকুমারাই এক একজন বড়ো বড়ো রাঁধুনি তো তাদের কাছ থেকেই আমি নানা রকমের রান্না শিখেছি যেগুলো বড়ো বড়ো শেফ বা রাঁধুনিরা দিতে পারে না তো তাদের কাছ থেকে আমি খুব নতুন নতুন অনেক রকমের পুরোনো রান্নাও আমি শিখেছি তো আমি এখনও পর্যন্ত কোনো রান্নার ক্লাস নিই নি যদি বর্তমানে দরকার পড়ে তো আমি নিতে চাই যেইটা আমাদের ঠাকমা বা মারা তো আমাদের দেশি রান্না করে শিখিয়েছে তো আমি যদি কিছু শিখতে চাই তাহলে সেটা আমি বিদেশি রান্না শিখতে চাই বিদেশি রান্নার মধ্যে যেমন চাইনিজ ইটালিয়ান এই রান্নাগুলো আমার খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে আমি চাইনিজ খেতে এমনিতে খুব পছন্দ করি তো চাইনিজ আমি বানাতেও পারি কিছুটা কিন্তু আমি আরো ওই রকমের অন্যান্য ধরণ যেগুলো থাকে সেগুলো আমি সব বানানো শিখতে চাই তো এইগুলো যদি আমি কোনো দিনও শেখার সুযোগ পাই রান্নার আমাদের এখানে তো সেরকমভাবে রান্নার কোনো ক্লাস হয় না তো যদি বাইরে কোনো দিনও যেতে হয় তো আমি এই ক্লাসগুলো নিতে চাই